আমার স্থানীয় এলাকায় পাওয়া জনপ্রিয় ডেটা প্ল্যানগুলির মধ্যে আমার যেটা সব থেকে ভালো মনে হয় বা আমার পরিবারেরও যেটা সব থেকে ভালো মনে হয় সেটা হচ্ছে জিও যেটায় আমি ওটা সব দিক থেকে ভালো কোনো কিছুতে কখনো কোনো অসুবিদা হয় না বা সার্ভিস সব সময় ভালো দেয় কোথাও নেটওয়ার্কের প্রবলেম হয় না ওই জন্য ওটা খুবই ভালো যেটা আর নির্দিষ্ট একটা টাকার মধ্যে বরাদ্দ আছ আছে যে যেই টাকাটা দিয়ে আমি ওই প্ল্যানটা করে নিতে পারি এবং আমার যেটা সব সময় আমি ওই টাকাটা মানে পেতে পাই এই জন্য